হ্যাঁ ভারতের অনেক জায়গায় শিক্ষাকে উৎসাহিত করার জন্য মেয়েদের কিছু ক্ষেত্রে সাইকেল ল্যাপটপ বা তাদের মোবাইল ফোন দেওয়া হচ্ছে এছাড়া তাদের কন্যাশ্রীর মতো প্রকল্প দেওয়া হচ্ছে

এর ফলে ওই কন্যাশ্রীর যে টাকাটা দিচ্ছে ওই টাকা নিয়ে তাদের অনেকটা আর্থিক সাহায্য হচ্ছে এর ফলে তারা ছেলেমেয়েদেরকে পড়াশুনো করাতে পারছে এবং বছরের শেষে বছরে তাদের আঠারো বছর হয়ে যাওয়ার পর যে পঁচিশ হাজার টাকাটা পাচ্ছে ওই টাকাটা দিয়ে তারা উচ্চশিক্ষা করতে পারতে পারছে এরপর ও উচ্চশিক্ষা নেওয়ার পরও আবার তারা টাকা পাচ্ছে যে ষাট হাজার টাকাটা ওই টাকাটা নিয়ে তারা অনেকটা বেশি পড়াশুনো করতে পারে আরও কিছু ক্ষেত্রে যাতায়াতের সুবিধা অসুবিধা থাকায় তাদের অনেক দূর থেকে যাতায়াত করতে অসুবিধা এর ফলে সাইকেল দিচ্ছে সরকার ওই সাইকেল নিয়ে তারা দূরদূরান্ত পর্যন্ত যেতে পারছে এরপর তাদের যাতায়াতের কোনো অসুবিধে থাকছে না এছাড়া মোবাইল ফোন দিয়েছে যখন করোনা হয়েছিল করোনার সময় কী করেছিল তাদেরকে মোবাইল ফোন কেনার জন্য টাকা দিয়েছিল মোবাইল ফোন কিনেছে মোবাইল ফোন নিয়ে তারা পড়াশুনো করতে পেরেছে এর ফলে তারা পড়াশুনো কোনো ক্ষতিগ্রস্ত হয়নি তারা বাড়িতে থেকে অনলাইন মাধ্যমে শিক্ষকরা স্কুলের যে শিক্ষক মহাশয়রা ছিল তারা তাদেরকে পড়াশোনা করিয়েছে এভাবে তাদেরকে সাহায্য করেছে এছাড়াও পুরোপুরি বাড়ির মধ্যে থেকে গেলে একটা সমস্যা দেখা যেত সেক্ষেত্রে ওই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়নি শিক্ষকেদের তাই আমার মনে হয় এই স্কিমগুলি খুবই প্রয়োজনীয় স্কিম আর কন্যাশ্রী প্রকল্পটা খুবই একটা ভালো স্কিম কারণ না হলে ছেলেমেয়েরা হয়তো কিছু ক্ষেত্রে আগে যেরকম দেখা যেত যে আঠারো বয়সের কম ইয়েদের তাদের পড়াশুনো করতে দিত না কিন্তু এখন সেক্ষেত্রে সেটা করতে দিচ্ছে তাদের তাই আমার মনে হয় যে এই স্কিমগুলো খুবই ভালো এবং কাজের স্কিম